হ্যাঁ কে বলছেন হ্যাঁ আপনি কে ও আচ্ছা হ্যাঁ বলুন

ও আচ্ছা কোথা থেকে বলছেন আপনি ও আচ্ছা তো কী কী অর্ডার দিয়েছিলেন ও আচ্ছা কখন লাগবে কখন কখন লাগবে আপনার ড্রেসগুলো না না এখনও আসেনি আসলে আমি আপনাকে পরে কল করে জানাব আচ্ছা ঠিক আছে আসলে ম্যানেজার আসলে আমি আপনাকে ফোন করে আচ্ছা ঠিক আছে ও কোনো সমস্যা নেই আপনি আমি আপনাকে ম্যানেজার আসলে ফোন করে আপনাকে পরে বলে দেবো যে কখন ড্রেসগুলো নিয়ে আসবে আমি কিছুক্ষণ পরে আপনাকে কল করছি ঠিক আছে আপনি তার পরে কথা বলে নেবেন ঠিক আছে